হ্যাঁ সাঁতার কাটার জন্যে সাধারণত আমরা মাথায় টুপি কানের ট্যাগ নাকের ট্যাগ এগুলো তো ব্যবহার করি সঙ্গে হচ্ছে কস্টিউম ব্যবহার করি যাতে মানে জল না প্রবেশ করতে পারে শরীরে হচ্ছে জেল ব্যবহার করি হ্যাঁ কারণ এগুলো ব্যবহার করলে সাধারণত শরীরে মানে জল শোপ করতে পারে না সেই কারণে আমাদের মানে এগুলো নিজের নিরাপত্তার জন্যেই আমরা এগুলো ব্যবহার করে থাকি আর বিশেষ করে কানে কানে জল প্রবেশ করার একটা ভয় থাকে সেই জন্যে অবশ্যই কানের ট্যাগ ব্যবহার করতে হয় চোখে সানগ্লাস মাথায় টুপি এগুলো তো ব্যবহার করতে হয় নাহলে জল শোপ করার একটা ভয় থাকে আর কস্টিউম ব্যবহার করলে শরীরে যে জলটা মানে শোপ করে সেটা করতে পারে না আর সাঁতার কাটতে গেলে নিজেদের একটু সাবধান হ হয়ে সাঁতার কাটতে হয় যাতে জলটা শরীরের মধ্যে প্রবেশ না করতে পারে